হ্যাঁ আমার এমন অনেক কাজ আছে যেইগুলোর জন্য আমি গর্ববোধ করি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমার সমাজসেবামূলক কাজ আমি বিভিন্ন ধরণের সমাজসেবামূলক কাজে লিপ্ত থাকি সবসময় যেমন ছোটো ছোটো শিশুদেরকে আমি বিনা পয়সায় পড়িয়ে থাকি যাতে তারা ভালোভাবে পড়াশুনো করে বড়ো কোনো অফিসার এবং অন্যান্য প্রশাসনিক পদে বসতে পারে এছাড়াও আমি মহিলাদেরকে সাহায্য করে থাকি যাতে তারা বিভিন্ন দুর্বলতা কাটিয়ে আমাদের সমাজের পুরুষদের সঙ্গে কাঁধ মিলিয়ে চলতে পারে এছাড়াও আমি অন্যান্য কাজও করে থাকি যেমন কোনো এলাকায় যদি কোনো অসুবিধা থাকে কোথাও কোনো রাস্তার সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমি বিডিও অফিসে বা বিভিন্ন প্রশাসনিক স্তরে গিয়ে তাদেরকে জানাতে থাকি এছাড়াও আমি অন্যান্য কাজও করতে থাকি যেটার জন্য আমি কেন আমার পুরো পরিবার ও আমার পাড়ার লোকজনও অনেক গর্ববোধ করতে থাকে